বর্তমান দিনে গ্রাম আর শহরের ভিতরে কোনো পার্থক্য নেই এখন শহরের মতোই গ্রামে সব জিনিসই বিদ্যুতে চলে যেমন ওয়াশিং মেশিন তার পরে ইন্ডাকশান কুকার হট কেটলি তার পরে হচ্ছে পাম্প সেট মোটর শ্যালো মেশিন সব কিছুই তো মোট কারেন্টে চলছে এছাড়াও ওয়াশ মানে ফ্রিজ চলছে এখন গ্রামে গ্রামে এখন ফ্রিজ প্রায় প্রতি ঘরে ঘরেই হয়ে গেছে সাধারণ মানুষ যেমন মশলা গুঁড়ো করতে মিক্সি মেশিন যেটা সেটাও মানুষ ব্যবহার করছে আর তার থেকে বড় কথা হলো গ্রামে এখন সবাই কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনও ব্যবহার করতে শিখে গেছে যার জন্য সব গ্রামে সব জিনিসই এখন বিদ্যুৎ বিদ্যুতের কাজে ব্যবহার করা হচ্ছে আর কৃষিকাজে বিদ্যুৎ কৃষিকাজে বিদ্যুতের জন্যে আমাদের এখন শ্যালো মেশিন বিদ্যুতের সাহায্যের উপরেই চলছে এখন ধান চাষ করতে গেলে জলটার সবচেয়ে বেশি সমস্যা আগের গ্রামে কৃষিকাজ করতে গেলে খাল বিল পুকুরে জল থাকতে হতো না হলে একদমই চাষ করা যেত না এখন শ্যালো মেশিন এসে গ্রামের প্রতিটা মানুষই প্রায় ওই শ্যালো মেশিনের সাহায্যে চাষবাস করছে তাদের চাষবাসে এখন অনেক উন্নত হয়েছে আগে এক এক ফসল করে কী দু ফসল অল্প কিছু করে উঠে যেত এখন শ্যালো মেশিনের জন্যে অনেকে বিঘে বিঘে এক একজন দু বিঘে তিন বিঘে করে ধান চাষ করছে তারা অনেক উন্নত হয়ে গেছে যার জন্যে বলছি এখন গ্রাম আর শহরের মধ্যে ভাগ না রেখে বিদ্যুৎ সব জায়গায়ই চলছে এবং সেই বিদ্যুৎ নিয়ে গ্রামের মানুষও এখন অনেক উন্নত হয়ে গেছে